জলখাবারে জলখাবারে কী কী আমি বানাই যেমন লুচি করি লুচি করি পরোটা করি যখনই তখনই একটু ছোলার ডাল ছোলার ডালে আমি একটু তেজপাতা দিই একটু হয়তো জিরে লঙ্কা ফোঁড়ন দিয়ে একটু আমি মানে ছোলার ডাল করি এমন হয়তো সময় হল যে রেসিপির সাথে কী করবো এই পরোটার সাথে আমি একটু কুমড়োর তরকারি করলাম আর একটু পাঁচফোঁড়ন শুকনো লঙ্কা বা একটা তেজপাতা দিলাম একটু আদাবাটা দিলাম দিয়ে আমি কুমড়োর তরকারিটা বানালাম এইভাবে আমি রেসিপিটা করি আর জলখাবার কিছু কিছু থাকে যেমন কচুরি করি কচুরি করলে তখন আমি দেখি যে একটু মটরশুঁটি নিয়ে আসি মটরশুঁটি নিয়ে আসে ওটা মশলা করি আদা বাটা কী আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে ওটা ভালো করে সুন্দর করে মেখে তখন আমি একটু কচুরি করে দিলাম কচুরির সাথে একটু আলুর দম করি যখন তখন একটু জিরে ফোঁড়ন দিই কী আলুর দম করি আলুর দমটা কীভাবে করি সিদ্ধ করে নিই সিদ্ধ করার পরে তোমার আলুতে নুন মিষ্টি যেমন দেয় সেরকম করে দিয়ে একটু জিরে ফোঁড়ন আদা বাটা দিয়ে ওটা নিরামিষ আমি রেসিপিটা বানাই এ ধরন করে আমি মানে জলখাবারটা করি জলখাবারটা যখনই করলাম তখনই দেখলাম যে আমি এটা ভাতের সাথে কোনও সময় কোনও কিছু করতে গেলাম তখন দেখলাম যে একটু ডাল করলাম ডাল কী একটু শুক্তো শুক্তোটা কীভাবে করি সেটা আমি বলছি তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোঁড়ন দিলাম দিয়ে ওইটা সবগুলো একসাথে একটু একটু করে ভাজলাম ভেজে নিয়ে সব একটু একটু করে তুলে রাকলাম যেমন কলা ভাজলাম আলু ভাজলাম পেঁপে ভাজলাম যদি থাকে যে একটু ডাঁটা বা কাঁচকলা ওটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওটা পুরোটা একসাথে দিয়ে আমি পাঁচফোঁড়ন বা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিলাম তেজপাতা দিয়ে ওই সব সবজিগুলো দি দিলাম সবজিগুলো দেওয়ার পরে সামান্য একটু আদা বাটা দিলাম দিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পরে ওটা কষা কষা হয়ে আসল আসার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেবার নুন মিষ্টি যেটুকু দেওয়ার দিযে দিলাম অনেকে ঘি খায় অনেকে দেখি যে সামান্য একফোঁটা দুধ ফেলে দেয় ওটা চাপা দিলেই ওটা পুরোটাই কমপ্লিট হয়ে যায়